আমরা সকলেই চেষ্টা করি নিজেকে সুস্থ রাখতে এবং নিজের আত্মীয় স্বজন বাড়ির মানুষ সবাইকে সুস্থ রাখতে তো অনেক সময় আমরা অসুস্থ হয়ে পড়ি আর অসুস্থ হলে চিকিৎসার প্রয়োজন তো চিকিৎসা আমরা ঘরেও করতে পারি ঘরোয়া পদ্ধতিতে আবার কিছু কিছু এমন জটিল রোগ হয়ে যায় যেগুলো আমাদের ঘরে চিকিৎসা করা সম্ভব হয় না তখন আমাদের বাধ্য হয়ে হাসপাতালে যেতে হয় কিছু তো করার থাকে না যেগুলো আমরা ঘরে সমাধান করতে পারছি না তখন আমরা ডাক্তারের ওপরে ডিপেন্ড করি নির্ভর করি কিন্তু বেশ কিছু চিকিৎসা বা রোগ যেগুলো সাধারণত আমরা ঘরেই আমরা চিকিৎসা করতে পারি তার জন্য আমি সাধারণত ঘরোয়া চিকিৎসার ওপর বিশ্বাস করি এবং ঘরেই নিজের প্রতিকার নিজেই করার চেষ্টা করি তার জন্যে হাসপাতালে যেতে হয় না তো যেগুলো সাধারণত আমাদের যদি সর্দি কাশি হয় জ্বর হয় ঠান্ডা লেগে যায় হাঁচি হচ্ছে নাক দিয়ে সর্দি পড়ছে জল ঝরছে মাথা যন্ত্রণা করছে তখন হাসপাতালে যেতে হয় না সেগুলো বাড়িতেই তার আমরা প্রতিকারের ব্যবস্তা করি তো সাধারণত আমি কী করি সকালে উঠে একটু মধু তার সঙ্গে আমার বাড়িতে তুলসী গাছ আছে সেখানে তুলসী পাতা এনে ধুয়ে সেই মধুর সঙ্গে মিশিয়ে চিবিয়ে খাই এতে কী হয় এই যে নিয়মিতভাবে দু তিন দিন আমি এইগুলো ব্যবহার করি তাহলে আমার সর্দি কাশি দেখেছি অনেক কমে গেছে শ্বাসকষ্টও ঠিক হয়ে যায় এবং আমার জ্বর জ্বরটা আর আসে না এবার যদি কোথাও আমার ধরুন হাত পা কেটে গেলো তখন সেখানে সঙ্গে সঙ্গে আমরা কী করি ঘরোয়া চিকিৎসা করি যে বাড়িতে যে হলুদ থাকে হলুদের গুঁড়ো একটুখানি হলুদের গুঁড়ো জলে গুলে নিয়ে ওই জায়গাটা ভালো করে লাগিয়ে দিলাম তাহলে রক্ত পড়া বন্ধ হয়ে গেলো এবং ওই হলুদ জানি আমরা ওই জায়গাটার আর কোনো রোগ আসতে দেয় না ওই জায়গাটা কোনো যেগুলো আমরা সেপটিক বলি হতে দেয় না এছাড়া যদি আমার দাঁত যন্ত্রণা করে তাহলে তখন আমি দাঁতের গোঁড়াতে ভালো করে লবণ দিয়ে ওখানে লাগিয়ে লবণ লাগিয়ে আমি ওটাকে ব্রাশ করি তালে দাঁতে যন্ত্রণা অনেক কমে যায় বা যদি গলা ব্যথা হয় হুম তখন আমি গরম জলে লবণ দিয়ে ভালো করে গারগেল করি তালে আমার গলা ব্যথা ঠিক হয়ে যায় এছাড়া যদি আমাদের কোথাও পায়ে ব্যথা হয় তাহলে লবণ এবং সরষের তেল গরম করে ভালো করে ওই জায়গাটা মালিশ করি করলে দেখতে পাই যে ওই জায়গাটার থেকে আমি অনেক উপকার পেয়েছি এবং আমার পায়ের ব্যথা ধীরে ধীরে নিরাময় হয়ে যায় আমাকে আর হাসপাতালে যেতে হয় না যদি আমাদের পেটের সমস্যা হয় বিশেষ করে শীতকালের দিকে আমরা জল অনেক কম খাই তাই পেটের সমস্যা হয় তখন পেটের সমস্যা মেটানোর জন্য যদি আমি থানকুনির পাতা ভালো করে বেটে তাতে একটু হালকা সরষের তেল কাঁচা সরষের তেল একটু লবণটা মেখে ভাতের সঙ্গে খাই বা শুধু থানকুনি পাতা চিবিয়েও খাই তাহলে পেটের সমস্যা থেকে আমি অনেকভাবে মুক্ত হতে পারি তাই সাধারণত যে চিকিৎসাগুলো ঘরে বসে সম্ভব হয় তার জন্য হাসপাতালে যাই না তা সেগুলো এড়িয়ে চলি